আমি আমার বাড়িতে রান্না করার জন্য সমস্ত রকমেরই উপকরণ ব্যবহার করে থাকি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা তার সঙ্গে সঙ্গে লঙ্কা জিরে হলুদ আর ধনে এই সমস্ত মশলা ব্যবহার করি আর তার সাথে আমি একটা নিজের তৈরি করা মশলা ব্যবহার করে থাকি সেই মশলাটা দিলে আমার রান্নার খাবারের স্বাদটা যেন আরও সুন্দর হয়ে যায় আর আমি সেই মশলাটা নিজেই বাড়িতেই তৈরি করি গোটা এলাচ গোটা দারুচিনি লং তার সাথে গোলমরিচ গোটা জিরে সমস্ত কিছু মশলাগুলোকে কাঠ খোলায় ভেজে আর তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা এই উপকরণগুলো সমস্ত কিছু কাঠ খোলায় নেড়ে ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে আমি কৌটোর মধ্যে ভরে রাখি তারপর যখন রান্না হয়ে যায় বা রান্না করি প্রত্যেকটা রান্নাতেই আমি ওই মশলাটা গুঁড়ো করা মশলাটা ছড়িয়ে দিই তাহলে মশলার যে সুন্দর একটা গন্ধ আসে তাতে মনে হয় খাবারটার স্বাদই পালটে গেলো এই জন্যই আমি ওই মশলাটা বা উপকরণটা দিয়ে থাকি আমার রান্নাতে ওই উপকরণটা যদি দিই সমস্ত মশলার পর তারপর ওই উপকরণটা যদি ছড়িয়ে দিই তখন রান্নার স্বাদ অটোমেটিক্যালি শেষ হয়ে যায় আর চেঞ্জ হয়ে যায় রান্নার স্বাদটা পালটে যায় সেই কারণেই আমি ওই রান্নাতে প্রত্যেকটি রান্নাতেই ওই উপকরণটা দিয়ে থাকি